ডোপিং একটা বিশেষ খারাপ জিনিস এটা যে কোনো ক্রীড়াবিদকে তার কম দক্ষতাকে বেশি দক্ষতা করে দেখায় এ ব্যাপারে সরকারের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত এবং শিক্ষার মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়কে ট্রেনিং এবং ক্লাসের মাধ্যমে ডোপিংয়ের কুফল সম্পর্কে বিশেষভাবে শিক্ষাদান করা উচিত এবং এই ডোপিংয়ের মাধ্যমে অনেক বড়ো বড়ো প্লেয়ার তাদের কিন্তু জীবন নষ্ট করে ফেলেছে এই ডোপ টেস্টের মাধ্যমে যদি সন্দেহ কাউকে হয় অবশ্যই তার টেস্ট নেওয়া উচিত এবং যেরা যে সব কীড়াবিদ রয়েছে তাদের নিয়মিত রুটিং চেক করা উচিত যাতে খেলার আগে তাদের চেক আপ করে নেওয়া সে ডোপ অ্যাডিকটেড কি না এছাড়া এ বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই বা বলার নেই তবে সরকারি বিশেষ উদ্যোগ নেওয়া উচিত এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত যেসব কোচেরা রয়েছেন তাদের এই বিষয়ে বিশেষ নজর দেওয়া এবং ক্লাসের মাধ্যমে বিশেষ শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি